আমার যে সমস্ত সংগ্রহগুলি রয়েছে সেগুলোকে সংগঠিত এবং প্রদর্শন করতে আমি খুবই পারদর্শী আমি আমার সংগ্রহগুলিকে অনেক দিন ধরেই সংগ্রহ করতে থাকি এবং আমার প্রয়োজনমতো জিনিসগুলোর দিকেই বেশি পরিমাণে আমি নজর রাখি এবং সেই সমস্ত সংগ্রহগুলিকে সংগঠিত করি একসাথে আমার প্রয়োজনমতো এবং ধীরে ধীরে আমি সেগুলো আমার প্রয়োজনমতো প্রদর্শন করতে থাকি